হ্যাঁ আমি আপনার আমার সাথে থাকা প্রথম পণ্যটির সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতাগুলি আলোচনা করছি যেমন সেগুলি হলো যেটি হলো আমার যে কাছে যে প্রথম পণ্যটি রয়েছে সেটি হলো প্লাস্টিকের কনটেনার যেগুলো মা বাজারে আসার ফলে আগে সব মশলাপাতি সব প্যাকেটের মা মধ্যে রাখা হতো এবং প্যাকেটে রাখা তো ক্ষতিকর সেটা সবাই জানে কিন্তু প্লাস্টিকের কনটেনারগুলো আসার পর এতে খুবই সুবিধা হয়েছে এবং সেই প্লাস্টিক কনটেনারে কিছু সব কিছু রাখা যায় এবং এর থেকে বড়ো কন্টেনারগুলিতে যেমন ধরুন কোনো অফিসে কাজে যাওয়ার সময় বা কোনো জায়গাতে কোনো টিউশন বা কলেজ টিউশন যদি থাকে তারপরে যদি কলেজ থাকে সে টিউশনের পরে যদি খিদে পাওয়ার স জন্য যেসব খাবার নিয়ে যাওয়া হয় সেগুলো প্লাস্টিকের কনটেনারে করে লিয়ে যাওয়া যায় তো এই ক্ষেত্রে আমার প্লাস্টিক কনটেনারটি খুবই ভালো লেগেছে